আমি গেম খেলা শুরু করার পর থেকেই গেমিং ইন্ডাস্ট্রিটা প্রচুরভাবে চেঞ্জ হয়েছে কিছু কিছু ইন্ডাস্ট্রি যারা টাকার জন্য সেটিকে প্রচুরভাবে চেঞ্জ করেছে প্রচুরভাবে পরিবর্তন ঘটিয়ে চলেছে টাকা কামানোর জন্য টাকা অর্জন করার জন্য এবং সে নিজে প্রচুরভাবে আমাদেরও আর গেমের প্রতি সেরকম মন লাগে না কারোরই মন লাগে না গেমের খেলার সংখ্যা কমে আসছে যার জন্য গেমিংয়ের রেটিংস কমে আসছে এবং গেম খেলার ইন্ডাস্ট্রিটা আর তার নিজের গেমের উন্নত করার জন্য নানা ধরনের সাহায্য চালিয়ে যাচ্ছে এবং নানাভাবে প্রচুরভাবে পরিবর্তন আসছে